পুরী ভ্রমণ করতে গিয়েছিলাম আমরা বাসে করে গিয়েছিলাম তা বাসে যেতে যেতে খুবই আনন্দ হয়েছে পুরীতে গিয়ে পৌঁছলাম ভোরবেলা সেখানে কথা বলার তারা তো উড়িয়া ভাষায় কথা বলছে আর আমাদের বাংলা ভাষা তারা বুঝছে না তা যারা বুঝবে যে সমস্ত বাঙালিরা আবার দু রকমই ভাষা বলতে পারে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে উড়িয়াদের সাথে একটু কথাবার্তা হল যে কখন আমি মন্দিরে যাব কখন পুজো হবে তারপরে ভোগ আরতি হবে দর্শন করব এগুলো তারা বলতে পারছে না তিনি আবার আমাদের এগুলো বলিয়ে দিলেন তাদের সঙ্গে বেশ ভালোই লাগল কথাবার্তা খাওয়া দাওয়া তাদেরও খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা সেখানে খাজা গজা তারপরে এগুলো বিখ্যাত ভগবানের ভোগ প্রসাদ এগুলো সব খেলাম তারপরে এগুলো খেয়ে তারপরে বিকালবেলা আবার চারটের সময় পতাকা তোলা হল সেই পতাকা দেখলাম তারা তো বলতে পারছে পতাকা দেখুন এগুলো দাঁড়ান দেখে যাবেন বিকাল চারটের থেকে পাঁচটার মধ্যে সেগুলো দেখা হল খুব সুন্দর পুরীর এত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য ভালো লাগল আর তারা তো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমরা বাংলা বলছি তারা তো বুঝতে পারছে না আমাদের গাইড গাইড যে নিয়ে গিয়েছিলাম তারা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে এইগুলো সব দেখা টেখা হল আর পুরীতে সমুদ্রে স্নান করলাম স্নান করলাম তারপরে নানা রকমের মাছ কত রকমের মাছপত্র সব দেখা যাচ্ছে জাল জেলেরা জাল ফেলছে ট্রলার বড় বড় ট্রলার যাচ্ছে সমুদ্রের এ প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তারপরে ঘোড়ার গাড়িতে করে বিকালবেলা সূর্য উঠে সব দেখা টেখা হল ঘোরা টোরা হল আর ফটো তোলা হল তারা তো ফটো তোলো ইশারায় সব বলছে তা একটু একটু বুঝতে পারছিলাম মানিয়ে নিয়েছি নিজেকে তাদের তিন চার দিন থাকতে থাকতে তাদের সঙ্গে একটু মানিয়ে নেওয়া হয়েছে তারপরে লাস্টে আসার পর সব কিছু তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ বাঙালিরা উড়িয়া ভাষায় একটু একটু বুঝতে পারছে এইভাবে মোটামুটি মানিয়ে নিতে পেরেছি তারপরে ট্রেনে চেপে আবার আমরা চলে এলাম হাওড়া থেকে গন্তব্যস্থল ঠিক আছে